হ্যাঁ হ্যাঁ বলছি যেরকম নেবেন আর কি হিল তোলা বা স্লিপার পমপম ওই আপনার আড়াইশো থেকে শুরু ওই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পাওয়া যাবে হ্যাঁ যেগুলো আর কি ভিআইপি ভালো যেগুলো সেগুলোর দাম ব্র্যান্ডের যেগুলো সোনা দিয়ে না ডায়মন্ড দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো হিলের মধ্যে হিলের মধ্যে অনেক রকম হ্যাঁ বাটাটা হবে দেড়শো দেড়শো থেকে শুরু

বাটা কোম্পানি না বাটা কোম্পানি বাটা কোম্পানি কপি করে দু একটা চপ্পল জুতো আছে বিক্রি হয় সেগুলো অজন্তা ওই আপনার পড়বে পাঁচশো

গ্রিন ওয়াটার পারপেল রেড পিঙ্ক কালার

হ্যাঁ ব্ল্যাকটাও হবে ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাকটা কমের মধ্যেই আসবে ওই আর কি ব্ল্যাক ব্ল্যাকটার দাম হবে আপনার সাড়ে চারশো টাকা

কী বলছেন হ্যালো ব্যাগের মধ্যে কীরকম কোয়ালিটির নেবেন তাহলে আপনাকে লাইট কালার নেবেন ওই তাহলে আপনার পড়বে এটা দুশো নব্বই টাকা মত পড়বে

যেরকম না না যেরকম কোয়ালিটির নেবেন সেরকম দাম আছে আর আর একটা আর ওইটা না নিয়ে আরেকটা নিয়ে ওইটা আড়াইশো আছে রেঞ্জ কম কমের মধ্যেও হবে ওহ ওটা আড়াইশোই ঠিক আছে পরে ঠিক আছে বেশ করে দেব ঠিক আছে হুম